হ্যালো হ্যাঁ বল ওই তো শান্তিপুর কলেজের যে পার্লামেন্ট ওতে কিছু অধ্যায় তুই পড়ে নিস কিছু অধ্যায় আমি পড়ে নেব তাহলেই হয়ে যাবে ওই প্রথমের দিকের তিনটে হ্যাঁ বাকিটা তুই মিড মিডিলের দিকটা তোর চার পাঁচ ছয় সাত আমি না হয় আটটা আরও দেখে নেব একটুখানি ঠিক আছে একটু ভালো করে দেখিস ওখানে কিছু কিছু অধ্যায় আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ দেখবি ঠিক আছে তোর কাছে যে বইটা আছে ওটা দেখবি আমি ভি ভি আই লিখে রেখেছি দিয়ে রেখেছি ওই গুলোই একটু ভালো করে দেখে নিস ঠিক আছে আর তোর হ্যাঁ তুইও তুইও কিছু যদি নোটস থাকে তোর কাছে আমাকে দিস যেগুলো তুই দিয়েছিস সেগুলো কিছু কিছু নিয়েছি আরও যদি কিছু থাকে সেগুলো দিস আমাকে

আমার কাছে সামথিং কিছু আছে যেগুলো আমি তোকে দিয়ে দেব ঠিক আছে তাহলে ঠিক ঠাক করে পড়াশুনা করবি ঠিক আছে একদম কম্পিটিশানটা আমাদেরকে জিততে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন না বলছি প্রথম থেকে তিনটে অধ্যায় আমি তাহলে পড়ছি ঠিক আছে বাকিগুলো সব করে নিবি তো পারবি তো না আমাকে আরও নিতে হবে একটা আচ্ছা যেটা সহজ কঠিন বলে মনে হবে ওটা দিয়ে দিস আমাকে হ্যাঁ প্রথম দুটো একটুখানি দেখেছিলাম কিছুটা কিছুটা হয়েছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেইভাবেই পরিকল্পনা নিতে হবে আমাদেরকে তো দেখবি একটুখানি ওই শেষের দুটো ঠিক আছে এবার দুই থেকে বলছিল খুব টাফ টাফ কোশ্চেন আসে দেখে নিস ওগুলো ঠিক আছে তাহলে ভালো করে ঠিক ঠাক করে প্রস্তুতি নে ঠিক আছে চল তাহলে